হ্যাঁ আমি বলছিলাম যে আমি না উত্তর চব্বিশ পরগণা কতগুলো স্কুল ঘুরলাম তা আমি ওদের স্কুলের গুণমান নিয়ে কিছু আপনাদের ওখান আপনাদের প্রেস থেকে কিছু পোস্ট মানে পোস্টার তৈরি করাতে চাইছি ওদের শিক্ষা ওদের ওদের স্কুলে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ভিত্তিতে আর কি হুম কীরকম আছে বলুন আ আমরা পোস্টারটা এমনভাবেই তৈরি কোত্তে চাইছি ধরুন আমাদের আমাদের কিছু ক্যামেরার সামনেও রাকতে হবে তো ধরুন একটু বড়োই হল পাতলার মধ্যে দিলেও কোনো অসুবিদা নেই তো ওই রকম কোনো কাপড় হবে

তো আমরা দুটো করাতে চাইছি একটা মানে ক্যামেরার সামনে থাকবে একটা ক্যামেরার পেছনে তো ওই দুটো যদি আচ্ছা তো কেরকম কী

আচ্ছা ঠিক আছে তাহালে সেটা ঠিক আছে নানা রকম কী রকম কী দাম পড়বে ওগুলোর হুঁ পোস্টার ধরুন এখন পাঁচশোটার মতন ছাপাতে চাইছি কারণ শুধু এখন আমাদের এলাকাটার ওখানটাতেই শুধু ছড়াবো আর কী মানে দেওয়া হবে সেই জন্য না দুটো রকমেরই হবে মাল্টি কালারটাও হবে এক কালারেরও হবে মানে এক কালারের কিছু মাল্টি কালারের কিছু এরকম করে করবেন

আচ্ছা তাহলে দেখুন যেটা ভালো হবে সেটাই আপনি করবেন আর তালে আপনাকে আমি ওয়াটস্যাপে কিছু পাঠিয়ে দিচ্ছি আপনি সেটা আচ্চা আপনার এই নাম্বারে ওয়াটস্যাপ আছে তো আমি তাহলে এই নাম্বারে আপনাকে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে আমনি আপনাকে পাঠিয়ে দিচ্ছি তাহলে পরে যোগাযোগ করে আপনার সাথে আমি ওগুলো নিয়ে নেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ